বাইরের রান্নার কোনো সব কিছু উপকরণই রান্নায় ব্যবহার করা যায় আমি সবচেয়ে বেশি ব্যবহার করি ম্যাগি মশলা অর্থাৎ শুনতে হাস্যকর লাগলেও আমার মনে হয় রান্নার উপকরণ হিসেবে বা রান্নার শেষে একটু মশলা দিলে সেক্ষেত্রে মশলার টেস্ট বা খাবারের স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায় এই এই মশলাটি খাবারে যোগ করলেও তার স্বাদ যেন ভিন্ন রকমের হয় এছাড়া বিভিন্ন মশলা বাজারে পাওয়া যায় মশলা যেন চিকেন মশলা বা সে শুধুমাত্র মাংসর ক্ষেত্রে গরম মশলা যে গরম মশলাটা যে কোনো রান্নার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে এই গরম মশলাটাও আমি ব্যবহার করি যে কোনো রান্নার ক্ষেত্রে এবং রান্নার স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে গরম মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ যেন অনেকটা অন্য রকম মনে হয় খেতেও খুব ভালো লাগে আর গরম মশলা ইউজ করলে তরকারিটার স্বাদ আলাদা রকম লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার মনে হয় যে এতে স্বাদ একটু বেড়েই যায় আমার নিজের যে কোনো আইটেম রান্না করার ক্ষেত্রে একটু মশলা ইউজ করলে সেক্ষেত্রে গরম মশলা বা ম্যাগি মশলা তাহলে সেক্ষেত্রে রান্নার স্বাদ একটু আলাদা রকম ভালো লাগে এবং এটা গরম অবস্থায় খাবারের উপর দিলে ছড়িয়ে দিয়ে নামানো হয় যার ফলে স্বাদও আর অনেকক্ষণ স্বাদটা বজায় থাকে ঠান্ডা হওয়ার পর তবে খাবারটা যখন ঠান্ডা হয়ে যায় এরপর যদি দ্বিতীয়বার খাবারটাকে গরম করা হয় তাহলে সেক্ষেত্রে গরম মশলার স্বাদটা অন্য রকম লাগে এবং ততটা ভালো লাগে না প্রথমবার ট্রাই করলে যে যতটা ভালো লাগে কিন্তু দ্বিতীয়বার যদি খাবারটা গরম করা হয় সেক্ষেত্রে অতটা ভালো লাগে না